আমি প্রাচীন এবং মধ্যযুগের ভারতে বিভিন্ন রাজাদের কথা জানতে পারি যেমন সম্রাট অশোক শাহজাহান তাছাড়াও আমি জানতে পারি রাজা রামমোহন রায়ের কথা এদের অবদান এখানে অনস্বীকার্য রাজা রামমোহন রায় নারী শিক্ষার জন্য বিভিন্ন রকম অবদান রেখে গেছেন নারীদের জন্য এছাড়াও সম্রাট অশোক এবং শাহজাহান তাদের যে যুদ্ধ এইসব সম্পর্কে আমরা এখানে জানতে পারি এর ফলে ভারতবর্ষে এককালে এসে স্বাধীন হয়েছে এবং তাঁরা বিভিন্ন রকম অবদান রেখে গেছে আমাদের জন্য